আমি পুরুলিয়া থেকে টামনা যাবার জন্য আপনাদের এজেন্সি থেকে একটি ক্যাব বুক করেছিলাম আপনার ক্যাবের যিনি ড্রাইভার ছিলেন তিনি কিন্তু মুখে মাস্ক পরে ছিলেন না একটি অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু তৈরি করেছেন অনুগ্রহ করে পরেরবার থেকে ড্রাইভারদেরকে মাস্ক ব্যবহার করতে বলবেন